পাঁচ দুই দুহাজার পনেরো বারো তিন দুহাজার চৌদ্দ একুশ সাত দুহাজার ষোলো তেইশ পাঁচ দুহাজার উনিশ বাইশ তিন দুহাজার কুড়ি